হ্যাঁ আমি সঙ্গীতা বলছি আপনি আমাকে চিনবেন না

হ্যাঁ আপনার ওই নদীয়ার ওই বাস স্ট্যান্ডের ওই সাইডটার দিকে যে রাস্তার ধারে যে স্টলের দোকানটা ওটা তো আপনার নাকি হ্যাঁ তো ওই স্টলে কী কী পাওয়া যায় সেটা জানার জন্য আমি ফোন করছিলাম আচ্ছা লাগবে কী বলতে আমরা বন্ধু বান্ধবীরা মিলে ঠিক করেছি যে আপনার দোকানে আমরা সবাই মিলে এক দিন খেতে যাব আড্ডা দিতে যাব একটা ঘোরাঘুরি হবে তো সেই জন্য আমি ভাবলাম যে আগে জিজ্ঞাসা করে নিই যে আপনার দোকানে কী কী পাওয়া যায় তো আপনার এখানে তাহলে বলছেন যে দুর্গাপুরের সেরা রোল কাঠি রোলটা আপনার দোকানে পাওয়া যায় তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই সবাই মিলে যাব তো ভাবলাম একবার ফোনটা করে জিজ্ঞাসা করে নিই যে কী কী পাওয়া যায় তো নাম্বারটাও দেখছি যে ছিল ফেসবুক থেকেই দেখলাম যে আপনার দোকানের সাথে সাথে আপনার তার নিচে আপনার নাম্বারটাও দেওয়া আছে সেই জন্য ফোনটা করে আমি আমি নাম্বারটা নিয়ে ফোনটা করতে পারলাম না হলে আর তো আমাকে গিয়ে জিজ্ঞাসা করতে হতো না আমরা পাঁচজন যাব তো আমি যাব আপনার দোকানটা কখন খোলা থাকে বলুন তো কতক্ষণ আচ্ছা আচ্ছা আর দুপুরের দিকটা বন্ধ থাকে না খোলা থাকে তখনও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো সবাই মিলে ঠিক করেছি এক দিন যাব তো তাহলে যেদিন যাব সেদিন তাহলে গিয়ে খেয়ে দেখব যে আপনি যতটা বলছেন আদৌ ততটা সুন্দর হয় কি না আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি গিয়ে তাহলে আপনার সাথে কথা হবে হুম ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হুম হুম হুম